আমার কাছে ব্যবহার করা জিনিস মানেই শুধু মোবাইল ফোন এ একমাত্র মোবাইল ফোন যেইটা ছাড়া আমি থাকতে পারি না এই এক মুহুর্ত যেইটা ছাড়া আমার টাইম কাটে না এক নম্বর মোবাইল ফোন ছাড়া এই দুনিয়া অচল কেননা কারণ হচ্ছে মোবাইল ফোন এখন ফোনের মাধ্যমে সব কিছু হয় যেমন অনলাইন শপিং অনলাইনে সব কিছু যেমন মোবাইল ফোন থাকলে ঘরের টিভি লাগে না মোবাইলের মাধ্যমে খেলাধুলা দেখতে চাই আর মোবাইলের মাধ্যমে দূর দূরান্তে বন্ধু বান্ধবী এ এবং গার্লফ্রেন্ড যেই থাকুক না কেন তাকে কথাবার্তা এবং ভিড এখন হোয়াটসঅ্যাপের যুগ মোবাইল মানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এ মানুষের সাথে দেখা না হলেও এ হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এ দেখতে পাই তাকে এবং চুল কাট্টার জন্য আমি চুল কাটতি ওর জন্য মোবাইল ফোনে এ অনেকে ফোন করে যে জিজ্ঞাসা করে যে ফাঁকা আছে না কি ওই জন্যে খুব সুবিধা লাইন আর হচ্ছে ফোনপের যুগ এখনহচ্ছে ফোনপের যুগ হ্যাঁ এখন তো আমি অনলাইন ছাড়া কিছুই করি না কারণ আমি পকেটে এখন পয়সা রাখি না সব অনলাইন মানে ফোনপে এ গুগল পে সব মোবাইলের মাধ্যমে হয় বাসে ট্রামে যেখানেই যাই যেখানে খুশি সব জায়গায় ফোনপে আমি দোকানে একটা সাবান কিনলেও আমি ফোনপে ইউস করি ফোন ছাড়া আমি পুরাই অচল আর ফোন ফোন মানেই ধরুন গার্লফ্রেন্ডের সাতে একটু ভিডিও কল এ ভিডিও চ্যাট চ্যাট ছাড়া তো আমি থাকতেই পারি না আমি সব সময় অনলাইনই থাকি মোবাইলে